হ্যাঁ স্যার আমি জুঁই বলছি আমার এরকম পনেরো তারিখে একটা ছুটি লাগবে হ্যাঁ আমি একটু ডাক্তারের কাছে চেক আপে যাবো ওই চেক আপের জন্য আমার ছুটি লাগবে হ্যাঁ স্যার আমার পনেরো তারিখে ছুটি হলেই হয়ে যাবে